আমার ভিন্ন দেশে পাখি দেখা বলতে আমি নর্থ বেঙ্গলে একবার ঘুরতে গিয়েছিলাম তো সেখানে অনেক পাখি দেখেছি এতো রঙ বেরঙের পাখি এবং আমাদের এলাকার থেকে ওখানে পাখির কালার আমাদের এলাকায় যে পাখি পাওয়া যায় ওখানে কিন্তু সে পাখি পাওয়া যায় না যেটা আবহাওয়ার জন্য হতে পারে আমরা শহরে থাকি আমাদের এখানে কী দেখা যায় দুটো কাজ কটা শালিক আর মাঝে মাঝে একটা আধটা পায়রা দেখতে পায় আমার মতো যারা পাখি প্রেমিক আছে তো তাদের আমি বলবো নর্থ বেঙ্গল জঙ্গলে ঘুরতে যওয়ার জন্য কত রকম পাখি যেখানে আছে আমি তো অর্ধেক পাখি নামই জানি না আমি কি করেছি পাখির ছবি তুলে নিয়ে এসে সেটা ইন্টারনেট ঘেঁটে ঘেটে তাদের নাম জেনেছি হ্যাঁ কিছু কমণ পাখিও আছে যেগুলো আমাদের এলাকায়ও পাওয়া যায় এবং নর্থ বেঙ্গলেও পাওয়া যায় যেরকম কমন পাখি দেখলাম টিয়া পাখি এরকম অনেক পাখি আমার এই মুহুর্তে নাম মনে করছে না আরেকটা ঘটনা বলি আমি সুন্দরবনে একবার ঘুরতে গিয়েছিলাম তো সুন্দরবনে দেখলাম আবার অন্য রকম পাখি দেখা যায় নর্থ বেঙ্গলে যে পাখিগুলো দেখা যায় সুন্দরবনে কিন্তু সে পাখিগুলো দেখা যায় না এগুলি অঞ্চল ভেদে এবং জলবায়ু ভেদে ভিন্ন হয় সুন্দরবনে দেখলাম পাখির সাইজ অনেক বড়ো বড়ো কিন্তু নর্থ বেঙ্গলে পাখির সাইজ অনেক ছোটো ছোটো উভয় ক্ষেত্রেই কিছু কমন পাখি আসে যেরকম আগেই বললাম টিয়া শালিক তো এই রকম আর আমাদের শহরে আর কতো পাখি দেখতে পাই তো আমি যখনই বাকি থাকার ইচ্ছা হয় আমি বিভিন্ন জঙ্গলে চলে যাই ঘুরতে তাতে আমার পাখি দেখাও হয় এবং মনে শান্তি উপায় পাখিদের ডাক যদি কেউ মন দিয়ে শোনে তাহলে বুঝতে পারবে গানের চেয়েও ভালো ও গানের ভিতরে আলাদা একটা সুর আছে আমার তো মনে হয় যারা এই শুরকার আছে যারা সিনমায় গানের সুর দেয় তাদের মনে হয় এই পাখির ডাক খুব মন দিয়ে শোনা উচিত এবং তার ফলে অনেক নতুন নতুন সুন্দর গান তৈরি হতে পারে একটা ঘটনা বলি আমি নর্থ বেঙ্গলে গিয়ে আমার সঙ্গে একটা টেপ রেকর্ডার আছে তো অনেক পাখি ডাক রেকর্ডারে রেকর্ডিং করেছি তো আমি যখন আমার বন্ধু বান্ধবের সেইগুলোকে শুনিয়েছি তারা বলছিলো এগুলো তো তুই করেছিস কোনো পখির ডাক এত সুর হতে পারে এতো মিষ্টি হতে পারে তাহলে ভাবুন সুরকারদের অবশ্যই পাখির ডাক সোনা উচিত তো আমার তো আমারএটুকুনই বলার ছিলো